আমরা পশুদের থেকে আমাদের ফসল রক্ষা করবো করবো এই হচ্ছে যেমন আমাদের পশুরা যেন ফসলের ওপর অত্যাচার ফসলকে খেয়ে ফেলা এগুলো করতে না পারে সেই জন্য আমাদের প্রথম প্রয়োজন ক্ষেত থেকে চারিদিকে নেট দিয়ে রাখতে হবে যাতে কোনো পশু ঢুকতে না পারে এবং আমাদের সাধারণত কিছু প্রাণী এগুলিকে ধ্বংস করে যেমন হচ্ছে যেমন এই প্রাণীগুলি হচ্ছে ডোরা পোকা সে গাছগুলিকে কেটে দেয় এই জন্য আমাদের বিষ স্প্রে করতে হবে এবং যেমন হচ্ছে গুঁড়ি পোকা সেগুলি পাতাকে কোঁকড়া করে দেয় পাতাগুলোকে হলুদ করে দেয় পাতাগুলোকে তো হচ্ছে কালো কালো দাগ এনে দেয় এর থেকে গাছটি কমজোরি হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের ডোরা পোকার জন্য কিংবা গুঁড়ি পোকার জন্য বিষ স্প্রে করতে হবে যেন গাছটিকে শক্তি সবল ধরে রাখতে পারি এবং তারা কী ধরনের ক্ষতি করে